খেলাধুলো গ্রামীণ এলাকার মানুষকে বিভিন্নভাবে উপকৃত করে থাকে যেমন ফুটবল খেলা ফুটবল খেলাতে আমাদের গ্রামে যেমন বলডাঙাতে ম্যাচ লাগানো হয় সেখানে বিভিন্ন জায়গার থেকে ফুটবল খেলোয়াড় লেয় খেলোয়াড় লা এসে যুক্ত হয় সেখানে যে যেমন যাজি হোক মানে কিছুটা পয়সা লাগায় তার মধ্য থেকে কেউ জিতে যায় কেউ জিতে যায় আবার কেউ হেরে যায় তো জিতে যাওয়ারও বেশি পায় মানে যে যেই জিতে যায় তাকেও বেশি পয়সা দেয় আর যে হেরে যায় তাকে একটু কম পয়সা দেয় কিন্তু যে তারা খেলতে খেলতে খুবই বড়ো লেভেলে চলে যায় সে বড়ো লেভেলে যাওয়ার পর সে কিছু মানে হয়তো টিম লিডার হয়ে যেতে পারে যা হোক কিছু হয়ে যায়